হ্যাঁ সরকার এই উদ্যোগ নেয় প্রায় জায়গায় মেডিক্যাল হেলথ ক্যাম্প করা হয় এবং সেখানে সচেতনতামূলক ইয়ে দেওয়া হয় বক্তৃতা দেওয়া হয় এবং মানুষকে সেখানে দেখা মানে দেখানো হয় এবং গরিব মানুষের সেভাবেই চিকিৎসা করা হয় তারা বিনামূল্যে ওষুধও দেন এবং প্রতি বছরে তিনবার করে করে এই ক্যাম্পটা প্রত্যেক গ্রামে কিন্তু করা হয় সেই জন্য মানুষের খুবই সুবিধা হয় এবং তারা শারীরিকভাবে সচেতনও থাকে